পশ্চিম বর্ধমানে ফসল বলতে যা বোঝায় সে হলো সবজি বেশী কারণ এখানে মানুষে সবজির প্রতিই বেশী ধ্যান দেন কারণ এখানকার গরমকালে যে সবজি শসা ঝিঙে বেগুন এগুলো লাগান মোটামোটি শীতের শেষের দিকে এগুলো লাগানো হয় আর গ্রীষ্মের শুরুতেই এগুলো পেয়ে যায় ওই জন্য সবজির দিকে বেশী মানুষের নজর আর ধান যদি লাগাতে যায় তো ধান তো একটু সময় নিয়ে করতে হয় সে তো বর্ষার আগে আগে লাগাতে হয় তারপর শীতের আগে আগে ওটা ওঠে তো এবার রইলো আমাদের যে চাষ সেই চাষের সময়টা তো হলো এইটা আর যখন সবজি হয় সবজি হওয়ার পরে বাজারে যায় কখনো ঘর থেকে এসে লোক নিয়ে যায় কখনো আমরা গিয়ে বাজারে গিয়ে দিয়ে আসি বিক্রি করার জন্য আর যেটা আখ চাষ করি তো আখ চাষের তখন লোক আসে যারা রস আখের বিক্রি করে তারা আমাদের জমি থেকেই আখটা কেটে নিয়ে যায় এবং ওঁরা ওখানে নিয়ে গিয়ে ওঁরা রস বিক্রির জন্য ওঁরা ব্যবহার করেন তো আর এমনি সবজিটাই আমাদের বেশী লাগানো হয় সবজিটার প্রতিই বেশী আমরা ধ্যান দিই আর সবজি আমাদের এখন রান্নাতে বেশীই লাগে আর ধান যদি চাষ করা হয় তো ধান তো মড়াই বেঁধে ঘরে রাখা হয় চা সারা বছর খাবারের জন্য আর যদি চাল করে সেটাকে ঘরে তৈরি করে আমরা চালটা বিক্রি করতে চাই তো চালের দামটা বেশী পাওয়া যায় ওই জন্য ধানটা আমরা বেশী নিজেরা ঘরে রেখে মড়াই বেঁধে রেখে সেটাকে চাল তৈরি করে আমরা বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য কখনো লোক আসে ঘর থেকে নিয়ে যায়